হ্যা আমি রান্না করতে যেমন ভালোবাসি তেমনই যেখানেই কোনো কিছু হয় সেখানে আমি আগে রান্না করতে যাই এই আমার বেশি কনফিডেন্সয়ের জন্যই অনেক কিছুই দুর্ঘটনা ঘটেছে যেমন আমি একবার রান্না করতে গিয়েছিলাম গ্যাস রান্না করে গ্যাসটা জ্বেলে চলে এসেছিলাম গ্যাসটা নেভাতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আর করায় তেল থাকার স জন্য আগুনটা তেলের ওপরে লেগে তেলে আগুনে গোটা ঘর ধোঁয়ায় ধোঁয়া কান্ড আগুন লেগে গিয়েছিলো কি করা যাবে আর ঘরটা বন্ধ ছিল আমরা বাইরে বেরিয়ে চলে এসছিলাম যার কারণে আমরা আগুনটিকে দেখতে পাই নি কিন্তু জানলা থেকে যখন ধোঁয়া বা আগুনের রশ্মিটা দেখতে পাই তখন সবাই মিলে ছুটে এসে সেই আগুনটা নেভানোর চেষ্টা করি তখন যখন আমরা আগুনটাকে নেভানোর চেষ্টা করি তখন আরও আগুনটা আমাদের ফুল আরও একটু অন্য রূপ বহন করে মানুষকে যেমন খেতে আসছে এমন গোটা ঘর ঘরে এমনকি কিছু কিছু খাতা ছিল যেগুলিও পুড়ে গেছে সেই জন্য আমরাও এই যে এই কাজ করতে ভয় পাই এখন আমরা বলতে পারি যে গ্যাস থেকে মানুষ দূরে থাকতে ভালোবাসে দূরে থাকলে মানুষের জীবন বেঁচে যাবে আমরা অনেকে এইক্ষেত্রে গ্যাস নিভোতে ভুলে যাই সেই জন্য আমাদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছিলো আমরা সেখান থেকে অনেক কষ্টে অনেক ভয়ে ভয়ে বেরিয়ে এসেছি আগুন নেভানোর পর দেখি আমরা গ্যাস এর গ্যাসটা নেভাতেই ভুলে গেছি সেই একটি বড়ো দুর্ঘটনা আমার জীবনের প্রথম দুর্ঘটনা ছিল যেইটি আমরা থেকে বেরিয়ে এসে আমরা খুব অনেক লস হয়েছিলো আমাদের আর আমরা জীবনের অনেক কিছু ক্ষতি হয়ে যেতেও পারত